হ্যাঁ রূপসা কেমন আছো আচ্ছা কী করছো ও আচ্ছা এই তো আছি বাড়িতে আর কী বলবো দিনকাল এমন আমাদের কাজের সত্যিই আমরা আশারা বড়োই দুখী মানে আশাদের আশাদের কাজ যা প্রচুর আর স্যালারি মানে মাইনে তো একেবারেই যা অবস্থা মাঝে মধ্যে তো সেই মাঝে মধ্যে মনে হয় মানে কাজ বাজ ছেড়েই দিই কেননা এই রাতে ঘুম নেই কখন ডাকছে কল করে এসো চলে যেতে হচ্ছে তখন দিনেরবেলা হয়তো নিজেদের শরীরের কোনো রেস্ট নেই হয়তো খুব ক্লান্তিতে রয়েছি ফোন করছে কোনো প্রেগন্যান্ট মা চলো হসপিটালে নিয়ে চলে যেতে হচ্ছে আর সেই কাজ বেশি মাইনে কম নেই আজকালকার দিনে যাস মানে অবস্থা কাজ বাজ তো ঠিকঠাক পাওয়াও যায় না হাঁ সেই এই স্যালারিতে সংসারও ঠিকঠাক চলে না মাঝে মধ্যে মনে হয় ছেড়েই দিই কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিচ্ছু করার নেই এখন যাই হোক ধরে থাকা দেখাই যাক এইভাবে কতো দিন যায় আমাদের সরকার তো আমাদের দিকে তাকায় না আছ এই শুনছি বাড়বে এই শুনছি বাড়বে কিন্তু কোনো খোঁজ নেই আর কী করা যাবে আমাদের কপাল সেই ঠিক আছে আর কী বলবো রেস্ট নাও খেয়ে উঠলে রাখি তাহলে